আমার জীবিকা বলতে মূলত আমি একজন চাষি আমি সারাদিন মাঠে চাষ করি এবং চাষের ফসলগুলি আমি বাজারে বিক্রি করি আমি ছোটোবেলা থেকেই মাঠে আসতাম বাবার সাথে মাঠে এসে আমি মাঠের ছোটো খাটো কাজগুলা আমি করতাম ধীরে ধীরে পড়াশোনা শুরু করি পড়াশোনা করার সময় আমি অল্প স্বল্প মাঠে আসতাম কিন্তু আমি পড়াশোনা বেশি দিন চালিয়ে যেতে পারি নি আমি সমস্যার কারণে নিজস্ব সমস্যার কারণে পড়াশোনা চালাতে পারি নি তার ফলে আমাকে মাঠের চাষ করতে আসতে হয় এবং সংসারের হাল ধরতে হয় আমি চাষবাস করে আমি আমার সংসার চালাই এবং আমার ছেলে পুলেদের রুটি রুজি জোগাড় করি এই চাষ করার মাধ্যমে আমার চাষ করতে খুবই ভালো লাগে আমি চাষ করে আমি মন থেকে খুবই আনন্দ পাই এবং এই চাষের মাধ্যমে আমি অন্যদের মুখেও অন্ন জুটিয়ে দিতে পারি এটা ভেবে আমার খুব আনন্দ হয়